আমি প্রথম সাঁতার শিখেছিলাম শৈশবে প্রথম যখন আমাকে মা সাঁতার শেখানোর সিদ্ধান্ত নেয় তখন আমি সবে মাত্র ছয় থেকে সাত বছর বয়স ছিলো আমার আমার সাঁতার শেখার প্রথম পদক্ষেপ শুরু হয়েছিলো কল্পতরু মাঠে যে সাঁতার সেন্টার আছে সেখানে করে সাঁতার সেন্টারে গিয়ে আমি আমার নাম নথিভুক্ত করি এবং অ্যাডমিশান নেওয়ার পর আমার সাঁতার কাটার যে প্রশিক্ষণ সেটি শুরু হয় সাঁতার সেন্টারেই কিছু প্রশিক্ষক ছিলেন যারা যথেষ্ট পরিমাণে দক্ষ ছিলেন সাঁতার শেখানোর ক্ষেত্রে ওনারা আমাকে একটা ফোলা টায়ার দেন এবং সেটি জলের মধ্যে দিয়ে দেন প্রথমত আমি জলকে দেখে প্রচুর ভয় পেয়েছিলাম কারণ জলটি ছিলো খুব কম গভীর তবুও যেহেতু সাঁতার কাটা আমি জানতাম না বলে আমি ভয় পেয়েছিলাম কিন্তু ওই প্রশিক্ষক দাদারা যারা সাঁতারের ক্ষেত্রে শিক্ষকতা অর্জন করেছিলো ওনারা আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছেন এবং আমি আস্তে আস্তে সাঁতার কাটা শিখেছি এবং বর্তমানে গভীর বলুন বা নদী বলুন বা যাই বলুন না কেন সাঁতার সাঁতার কাটার সময় কিন্তু আমি কোনো রকমভাবে ভয় বা উদ্বেগ অনুভব করি না